আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট মাঠের মধ্যে দলসঙ্গত খেলতে হয় এবং ক্রিকেটে হার জিত দুটোই রয়েছে ক্রিকেটের মধ্যে এ হারলে বেশি যারা জয়ী দল থাকে তারা বেশি খুশি হয় এবং যারা হেরে যায় তারা একটু দুঃখিত হয় তার মধ্যে দিয়েই আমাদের খেলাধুলা চালিয়ে যেতে হয়